হ্যাঁ নমস্কার ড্রাইভার দা হুম ভালো আছেন তো আমি সুবীর বলছি বাগনান থেকে বাগনান কালীতলা থেকে হ্যাঁ আপনি এই আমি ফোন করেছিলাম আপনাকে আমার একটা ওই গাড়ি লাগবে বুঝলেন ওই ফ্যামিলি প্রোগ্রাম আছে আর কী ওই উনিশ তারিখে উনিশ আট দু হাজার চব্বিশে আমাদের যেতে হবে কলকাতায় হাওড়ায় আর কি হাওড়া স্টেশনের কাছাকাছি তো আপনারা ওই গাড়িটা মোটামুটি পাওয়া যাবে ওই দিন তাহলে দশটার দিকে কিন্তু আমাদের বাড়ির সামনে আপনাকে লাগাতে হবে গাড়িটা হুম আমরা যাব ওই যে আমাদের চারজনে যাব মোট চারজন যাব হ্যাঁ এবার ধরুন আমাদের ওখানে বারোটার মধ্যে ঢুকতেই হবে তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু দশটার সময় লাগাতে হবে কারণ তা না হলে আমাদের লেট হয়ে যাবে আমাদের প্রোগ্রামে অসুবিধা হয়ে যাবে তো যদি আপনি ফাঁকা থাকেন তাহলে বলেন তা নাহলে আমাকে আবার অন্য গাড়ি দেখতে হবে বুঝতে পেরেছেন হুম ঠিক আছে তাহলে আপনি যেহেতু ফাঁকা আছেন আপনি তাহলে সেদিন দশটার সময় মোটামুটি গাড়িটা লাগিয়ে দেবেন একদম কালীতলার মাঠের সামনে লাগাবেন ঠিক আছে আর ওখানে হয়তো মাঝে একবার একটু টি টাইম ব্রেক করে নিতে পারি কারণ একটু লং জার্নি তো সেই হিসাবে আপনিও আপনিও একটু চা ফা খেয়ে নেবেন আমাদের সাথে না একটু সময় নিয়েই যাচ্ছি কেন না বাড়ির সব ফ্যামিলির ব্যাপার তো বুঝতে পেরেছেন তো ওরা ওই একভাবে যেতে পারবে না আবার একজনের আবার ওই বমির বিষয় আছে হ্যাঁ একটু বমি করে ওর জন্য একটু ওষুধ ফষুধ নিয়ে উঠব ওই মাঝে মাঝে একটু ব্রেক করে হাওয়া খাইয়ে দিতে হবে তা না হলে অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকেই ধরে রইলাম কিন্তু অন্য কাউকে বলছি না আপনি তো আগেও গিয়েছেন চেনা জানা লোক বলেই অসুবিধা হবে না আর একটু টাকা পয়সা একটু ঠিকঠাক করে নেবেন ঠিক আছে